হ্যালো হ্যাঁ বলুন

দেখুন এখন যা লাইন পড়ছে লম্বা খুবই বেশি লাইন এখন আমার স্পেশাল কোনো কিছুই করি না আর স্পেশাল করার কোনো মানেই হয় না কেননা এতো মানুষ এখানে লাইন দিচ্ছে আপনি লাইনে আসুন লাইনে আসলে আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে না স্পেশাল কোনো ব্যবস্থাই নেই আমার কাছে আপনি মুখে মাস্ক লা পরেন তো হাত স্যানিটাইজার করা তো আপনি আপনাকে একটা জিনিস বোঝাতে পাচ্ছি না এইখানটায় সরকারি জিনিস এগুলো সরকারি হিসেবে হচ্ছে কোনো এমারজেন্সি হচ্ছে কোনো এর থেকে দেওয়া হচ্ছে না সংস্থা থেকে দেওয়া হচ্ছে না যার জন্য আপনাকে লাইনে আসতেই হবে আপনি আসুন লাইনে তারপরে ব্যবস্থা নেওয়া যাবে আপনি আসুন সবার যেরকম হচ্ছে আপনারও সেরকম হবে অসুবিধার কিছু নেই টাকাটা তো বড় ব্যাপার না দেখুন আমারা ওইভাবে তো কাজ করি না সবাই এখানটায় আসছে কোভিড কোভিড টিকা দেয়া হচ্ছে ভ্যাকসিন নিতে আপনিও আসুন এখানে আপনার হয়ে যাবে অসুবিধা নেই কিছু কিছু করার নেই এখানটায় সবাই লাইন দিচ্ছে মানে আপনাকেও দিতে হবে আমি কিছু করতেও পারব না তবে আপনাকে একটা সু এ করতে পারি আপনি বেশি ভিড়ের মধ্যে দাঁড়াবেন না আপনার যদি শরীর খুবই খারাপ হয় তাহলে বেশি ভিড়ের মধ্যে দাঁড়ানোর দরকার নেই এখানে আসুন আসলে আপনাকে সব কিছু বলে দেওয়া হবে সাইড থেকে আরো আমাদের মতো আছে হুম আসুন হ্যাঁ হ্যাঁ